কেউ যদি আমাকে আঁকার আমার আঁকার প্রশংসা করে তাহলে আমি তাকে বিনয়ভাবে কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানাবো তাকে ধন্যবাদ জানানোর অনেক দিক থেকে তাকে আমি ধন্যবাদ জানাতে পারি তার সে আমাকে সে আমার আঁকার প্রশংসা করেছে মানে সে তার তার ওই আঁকার মধ্যে কিছু না কিছু খুঁজে পেয়েছে আমি আগেও যেটা বলেছি আঁকা আঁকার মধ্যে থেকে আমরা সবকিছুই প্রকাশ করতে পারি সেও তার নিশ্চয়ই মনের কথা আঁকার মধ্যে থেকে খুঁজে পেয়েছেন এবং সেটি দেখে আমাকে প্রশংসা করার কথা ভেবেছেন সে আমাকে প্রশংসা করেছে এটা গুরুত্বপূর্ণ এই জন্যই তার থেকে আমি আরও ভালো কিছু শিখতে পারবো তিনি যেটা যে ধন্য যে প্রশংসাটা আমার করেছে তার থেকে আমি নিজে শিখতে পারবো আমি যাদেরকে শেখাই তাদেরকেও ভালো করে শেখাতে পারবো এবং তার কাছে আমি কৃতজ্ঞ যে বিনা ভুল ত্রুটিতে আমি কাজটিকে সম্পূর্ণ করতে পেরেছি পরবর্তীকালে তার এই ধন্যবাদের জন্যই তার এই প্রশংসা করার জন্যই আমি আরও ভালো কাজ করতে পারি